দাদা কে নোবেল এম্পেয়ার থেকে বলছেন হ্যাঁ আমি বলছি আমি দু প্যাকেট বিরিয়ানির আপনাকে অর্ডার করছি তো বিরিয়ানিটা ঠিক হট প্যাকে এমন এমনভাবে প্যাকিং করবেন ঘন্টা দুই তিনেক যেন গরম থাকে নয়তো আনা বেকার হয়ে যাবে তাই আপনাকে অনুরোধ করছি এমনভাবে প্যাকিং করবে যেন ঘন্টা দুই তিনেক থাকে কিন্তু না থা গরম থাকলে মালটা আমি নেবো না রিটার্ন করবো